প্রধানমন্ত্রী আবাস যোজ যোজনা প্রকল্পে যে ঘর হচ্ছে সেটা গরীবের জন্য বাড়ি হচ্ছে যাদের একদম মাটির ঘর হয়তো জল সব সময় পড়ে গরীব লোক কিন্তু পাকা বাড়ির করতে পারছে না সেই জন্য প্রধানমন্ত্রী যে আবাস যোজনা ঘর দিচ্ছে সেটা গরিবেরই দিচ্ছে আর এক লাখ কত কুড়ি হাজার নাকি এখন কত দিচ্ছে কিন্তু তাতেও হওয়া হয় না আরও কিছু দিতে হয় ঘরে এটা আর ওই দিলে গরিবদের অনেক সুবিধা হয় মাথা গোঁজার ঠাঁই পেলো কিন্তু পাকা একসঙ্গে বেঁধে নিলো আগে খোলার ছাউনি কি ছাউনি জল সব সময় পড়ত কিন্তু এটা নির্বিঘ্নে একদম মাথা গঁজার ঠাঁই হয়ে যাচ্ছে আর তা এখন প্রধানমন্ত্রী আবাস যোজনার অনেক সুবিধা করে দিয়েছে গরীবদের গরিবদের এখন অনেক সুবিধা করে দিয়েছে আর এই প্রকল্পের জন্যে প্রধানমন্ত্রীর ধন্যবাদ দিচ্ছে সব